আমি আমাদের গ্রামাঞ্চলের স্থানীয় কৃষিশিল্পকে সমর্থন করি তার কারণ এখানে কৃষিজ ফসল খুব ভালোই উৎপাদন হয় এর প্রধান কারণ হলো যে কীটনাশক সার জৈবসার এগুলো সরবরাহ খুব ভালো পাওয়া যায় এর ফলে আমাদের এখানে কৃষিজ ফসলের মধ্যে যেমন ধান গম আলু তিল এগুলো খুব ভালোভাবেই উৎপন্ন হয় এর ফলে আমাদের এখানে চাষের খুব একটা অভাব হয় না আর কৃষিজ ফসলের অভাব হয় না এর ফলে কৃষকের বাজারও খুব ভালো যায় তারা খুব বেশি দামে কৃষিজ ফসল বিক্রি করে ভালো মুনাফা অর্জন করে আর পাশাপাশি এখানের এখানে পর্যটনের কৃষি পর্যটন খুব ভালো হয় আর কৃষিজ ফসল বাইরেও আমদানি রপ্তানি করা হয়